একান্ত আপন রেস্টুরেন্ট আমি সৈকত মজুমদার বলছিলাম ওই কামারপুকুর থেকে বলছি দাদা আমি যে আপনার ওই রেস্তরাঁ থেকে দু প্লেট চিকেন চাউমিন আর আপনার বিরিয়ানি অর্ডার করেছিলাম তো ওই দু প্লেট চিকেন চাউমিন আর হচ্ছে বিরিয়ানি আমার বাড়িতে আপনার পৌঁছে দিয়ে যাওয়ার কথা কিন্তু পৌঁছে তো দিয়ে গিয়েছে আপনার ডেলিভারি বয় আমি তখন খুলে দেখিনি সমস্ত কিছু আমি খুলবার পর দেখছি যে আপনার তার মধ্যে যে আমি কথা বলে রেখেছিলাম যে সস আর স্যালাড দেওয়ার কথা ছিল তাছাড়া আমার কাছে খাওয়ার জন্য তো উপযুক্ত জিনিসপত্র বাসনপত্র কিছু নেই তো আমি দুটো শাল পাতার থালা আর কি শাল পাতার থালা আর আপনার দুটো কাঁটা চামচ আর কি দেওয়ার কথা বলছিলাম প্লাস্টিকের কাঁটা চামচ আর কি তো আপনার ওই দু প্লেট ওই খাবারগুলো রয়েছে কিন্তু সাথে যে ওই সস আর আপনার স্যালাড দেওয়ার কথা বলা ছিল আর সাথে ওই দুটো শাল পাতার থালা আর আপনার ওই কাঁটা চামচ আর কি তো শাল পাতার থালা দুটো আর কাঁটা চামচ নেই সঙ্গে স্যালাডটাও নেই আর সসও দেননি দেখছি আমি আপনাদেরকে অর্ডার করলাম বিশ্বাস করে আপনাদের কাছ থেকে খাবার নিতে চাইলাম আর আমার কাছে সমস্ত খাবার দাবার জিনিসপাতি নেই আমি আপনাকে বললাম দেওয়ার কথা কিন্তু আপনারা দেননি এবার আমি এবারে কী করে ওটা খাওয়াব এটা খাব কী করে আর সাথে যে ওই সসটার আর আপনার স্যালাডের কথা ছিল সেটাও তো নেই তো সেটা না থাকলে আমি খাবই বা কী করে আপনাদেরকে দায়িত্ব নিয়ে ওই জিনিসগুলো করতে হবে না গ্রাহকদের জন্য এইটুকু আপনাদের করতে হবে না তো প্রোডাক্ট যখন পৌঁছে দিচ্ছেন বাড়িতে রেস্তরাঁ থেকে তখন সমস্ত কিছু গুছিয়ে তো আপনাদের দেওয়া উচিত আপনারা দিচ্ছেন না তো আমরা খাব কী করে এবারে আপনি বলুন দেখিনি এবার আমরা খাই কী করে সাথে যে জিনিসগুলো দেননি তো স্যালাড না থাকলে সস না থাকলে ওটা খেলে কি ভালো লাগবে খেতে তো আপনাদের অবশ্যই ওইগুলো তো সঙ্গে সঙ্গে ভালো করে দেখে দেওয়া উচিত তো দিয়ে যাননি এবার পরবর্তীকালে কিন্তু এ রকমভাবে যদি চলতে থাকে পরবর্তীকালে আপনাদের রেস্তরাঁ থেকে এ রকম করে জিনিস নিয়ে আসব তো আমাদের তো আস্থা হারিয়ে যাবে মানুষের আপনাদের প্রতি তো নেই কেন এইভাবে আপনারা একটু দেখে শুনে এগুলো জিনিসগুলো দিতে হবে না তো এগুলো কিন্তু আপনাদের ব্যবহার মোটেই ঠিক হচ্ছে না এরকম করে যদি আপনারা টাকা নিয়ে নিচ্ছেন ডেলিভারি চার্জ কাটছেন আপনারা খাবারের যথেষ্ট আপনারা যে রকম মূল্য রেখেছেন বাজার অনুযায়ী যথেষ্ট মূল্য ধার্যও করে রেখেছেন তারপরেও আপনাদের উপর আস্থা রেখে আমি বললাম অর্ডার করলাম খাবার দাবারের জিনিসপত্র কিন্তু তারপরেও আপনারা আবার এইভাবে পৌঁছচ্ছেন না এটা কিন্তু ঠিক হচ্ছে না তো পরবর্তীকালে অবশ্যই আপনাদেরকে বলছি এটা কিন্তু ঠিক করতে হবে এটা কিন্তু আপনাদের মোটেই জিনিসপত্র গোছ করে পাঠানো উচিত আর আগেরবারও প্রবলেম হয়েছিল দেখেছিলাম এভাবে যদি বার বার দুবার হয়ে গেল এভাবে যদি চলতে থাকে আমরা কিন্তু আপনাদের রেস্তরাঁ থেকে খাবার নিতে কিন্তু অবশ্যই পরবর্তীকালে আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে অন্যত্র আমাদেরকে ব্যবস্থা করতে হবে